পুরুলিয়া জেলার প্রধান ফসল হল ধান গম সরিষা তুলো শস্য বিভিন্ন ডাল ফল তামাক শাক সবজি ইত্যাদি অঞ্চলভেদে এই ফসলগুলি পরিবর্তন হয় আমাদের অঞ্চলে বিশেষ করে ধান গম ও সরিষা চাষ করে এই ফসলে স্থানীয় অর্থনীতি অনেকখানিই নির্ভর করে এই ফসলের উপর ভিত্তি করে অনেকে অনেকের জীবিকা নির্বাহ করে রান্নায় ব্যবহৃত এই শস্যগুলির মধ্যে হল ধান গম সরিষা ডাল বিভিন্ন প্রকার শস্য ইত্যাদি শাক সবজি ইত্যাদি এই ফসলগুলির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হল আমাদের ধানের ও গমের এবং সরিষার বপন থেকে শুরু করে সেটি বপন করা হয় এবং তার ফলে বীজ চাষ হওয়ার ফলে সেটি নিকটবর্তী আড়তদারের সেখানে নেওয়া হয় সেখান থেকে পাইকাররা সেই জিনিস ক্রয় করে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেয় এইভাবে এখানকার স্থানীয় অর্থনীতি নির্ভর করে এর ফলে অনেকেই এই অঞ্চলে জীবিকা নির্বাহ করে সাধারণত ধান জ্যৈষ্ঠ মাস অর্থাৎ গ্রীষ্মকালে গম শীতকালে এবং সরিষা শীতকালে চাষ করা হয় এবং দুর্গাপুজোর সময় অর্থাৎ শরৎকালে সেই আমাদের এখানে ধানটি তুলে নেওয়া হয় এইভাবে নির্দিষ্ট সময় গম সরিষাও তুলে নেওয়া হয় এবং এইসবের মাধ্যমে আমাদের অঞ্চলের মানুষ তাদের জীবিকা নির্বাহ করে চাষাবাদই পুরুলিয়া জেলার বেশিরভাগ মানুষ নিজের জীবিকা নির্বাহ করে